উল বোনাটা আমার কাছে বেশি চ্যালেঞ্জিং লাগে উল বোনার যে কৌশল থাকে বিভিন্ন ভাবে আর কুরুশের কাজটা এগুলো আমার কাছে বেশি চ্যালেঞ্জিং লাগে কারণ এটা একটু বেশ জটিল আমার কাছে মনে হয় আর কি অনেকের কাছে নাও হতে পারে এই আর কি আমার এখনো পর্যন্ত বানানো সবচেয়ে কঠিন পোশাক হচ্ছে গিয়ে উলের ফ্রক ড্যান্সিং ফ্রক ড্যান্সিং ফ্রক অনেক ঘের দিয়ে অনেক সময় লেগেছে ওটা করতে আমার অনেক ধৈর্য্য লেগেছে ওটা আমার কাছে একটা সবচেয়ে কঠিন পোশাক এবং আমার কাছে একটা অ্যাচিভমেন্ট মায়ের থেকে শিখেছি আমার মা নিজেও করেছিল আমার জন্য তারপরে আমি করি আর কি তো এটা আমার কাছে সব থেকে বেশি কঠিন মানে প্রচুর ধৈর্য্য প্রচুর সব কিছু দিয়েছে একটা প্রচুর একটা ব্যাপার আছে আর কি সেটা ভালো লেগেছে এটা একটা কঠিন পোশাক আমার কাছে আর পারব নয়া করতে কারণ আর ধৈর্য্যও নেই এই হচ্ছে ব্যাপার এটা বানাতে প্রায় ধরুন সাত আট মাস লেগে গিয়েছে আমার একদম পুরো সাত থেকে আট মাস লেগে গিয়েছে